আমরা জানি যখন একটা বিবাহ অনুষ্ঠান হয় তখন বিবাহ অনুষ্ঠান একটি বড়ো অনুষ্ঠান তো এই ধরনের অনুষ্ঠানের সময় প্রচুর পরিমাণে জল লাগেই বা জলের প্রয়োজন হয় তো প্রচুর পরিমাণে জলের ব্যবস্থা করার জন্য আমরা জলের ট্যাঙ্ক ব্যবহার করি যে জলের গাড়ি হয় সেগুলো ব্যবহার করি কারণ জলটা খুবই প্রয়োজন বিবাহের মতো একটি বড়ো অনুষ্ঠানের জন্য আর জল ছাড়া কোনো কাজই সম্পন্ন হয় না রান্না মানুষের খাওয়ার ইত্যাদি বিবাহের সময় বিভিন্ন আত্মীয়স্বজন বন্ধুবান্ধব অনেকেই নিমন্ত্রিত থাকেন তো লোক সংখ্যা যেহেতু বেশি জলের পরিমাণটা অবশ্যই বাড়াতে হবে তো আমরা জলের যে গাড়ি হয় সেগুলি ব্যবহার করে থাকি